ফটো তোলার চেষ্টা করেছি হ্যাঁ আমি একবার সুন্দরবনে আমি বেড়াতে গিয়েছিলাম সেখানে খুব সুন্দর সুন্দর পাখি গাছের ওপরে বসে থাকত বড় বড় গাছের ডালে তখন ফটো তোলার চেষ্টা করলেই যখনই ফটো তুলতে যাব তখনই পাখিগুলো উড়ে পালিয়ে যেত আর পাখির ফটো তোলা বলতে পাখি পাখিরা খুব চালাক হয় এবার পাখির যখন ফটো তুলতে যাব পাখিটা তখন উড়ে পালিয়ে যেত বা দু একটা তুলতাম তাও ভালোভাবে ফটো আসত না এই জন্যে পাখি তো খুব ভালো লাগে তো যেখানেই যাই পাখি যেখানেই দেখতে পাই সেখানেই ফটো তোলার চেষ্টা করি কিন্তু ওরা খুব চালাক হয় উড়ে পালিয়ে যায় না ওই জন্যে ফটো তোলা সেভাবে সম্ভব হয়ে ওঠে না বন জঙ্গলের মধ্যে পাখিরা অনেক পাখি থাকে দেখেছি সুন্দরবনে ঘুরতে গিয়েছিলাম ওখানে অনেক পাখি টিয়া পাখি আরও অনেক পাখি থাকে আমি হয়তো নাম জানি না পাখিদের খুব সুন্দর দেখতে হয় ওরা আর এমনি পাখি খুব ভালো লাগে সেই জন্যে অনেক ফটো তোলার চেষ্টা করি কিন্তু পাই না সে পাখি পাখিরা চালাক হয় তো ওই জন্যে সেই পাখি উড়ে পালিয়ে যায় টিয়া পাখি তারপর হচ্ছে গিয়ে আরও অনেক পাখি আছে আমার ঠিক নাম মনে পড়ছে না ও ফটো তোলার চেষ্টা করেছি তুলেছি দু একটা হয়তো কিন্তু পুরোপুরি সে ফটোগুলো আসেনি কেন বলুন তো পাখিরা খুব চালাক হয় তো এবার যখনই ফটো তুলতে যাব সেই পাখি তো উড়ে পালিয়ে যেত সেই জন্যে আর ফটো তোলা হয়নি ওই সুন্দরবনে ঘুরতে গিয়ে অনেক পাখি দেখেছি খুব সুন্দর সুন্দর পাখি উড়ে উড়ে বেড়াচ্ছে আমাদের শহরে সেরকম পাখি টাখি দেখা যায় না ও পাখি দেখলেই মন ভালো হয়ে যায় এমন একটা কথা খুব ভালো লাগে ওদের ওরা খুব মিষ্টি করে ডাকে ওদের গলার সুরও খুব মিষ্টি ওই জন্য খুব ভালো লাগে